আমি ট্রেনে অনেক জায়গায় ভ্রমণ করেছি আমাদের এখান থেকে ট্রেনে বেড়াতে গিয়েছিলাম বেড়াতে যাওয়ার সময় ট্রেনের সিটগুলি খুব ভালোই লাগছিলো একটু নরম না হলেও বসতে ভালোই লাগছিলো কিন্তু ট্রেনে সবচেয়ে ভালো লাগে ধরে দাঁড়িয়ে থাকা সেটা আমাকে খুব ভালো লাগে এবং ট্রেনের ইঞ্জিনের শব্দটা আমাকে যেমন বাঁশির আওয়াজের মতো লাগে খুব ভালো লাগে ট্রেনের আওয়াজ